হ্যাঁ স্যার আমি বলছিলাম যে আমার দিদির একটা বিয়ে আছে তো সেখানে প্রি ওয়েডিং এবং ওয়েডিং এবং শেষ পর্যন্ত আপনাকে একটা কাজ দেওয়া হবে মানে ভিডিও ক্যাপচার করতে হবে এবং তার সঙ্গে ফটোও ক্যাপচার করতে হবে তো আপনি পারবেন তো হ্যাঁ আমি আপনাকে ফোনটা করলাম আমি শুনলাম যে আপনাদের স্টুডিওটা অনেকটাই ফেমাস তো সবার মুখেই আপনাদের স্টুডিওর নামটা শুনলাম তাই ফোন করলাম সত্যিই কি ফেমাস ও তাহলে আমি ঠিকই শুনেছি তো আমিও আপনারকে কাজটা দিতে চাইছি একদম প্রি ওয়েডিং থেকে একদম ওয়েডিংয়ের শেষ পর্যন্ত সমস্ত কিছুতেই আপনাদেরকে করতে হবে হ্যাঁ মেয়ের বিয়ে

ধরুন প্রিওয়েডিংটা এক মাস আগে হবে শ্যুট আর একমাস পরে ওয়েডিংটা শ্যুট হবে তো প্রিওয়েডিংয়ের জন্য আমরা বাইরে যাব তো আপনাকেও যেতে হবে

না আমার সামনাসামনি তেমন কোনও জায়গা নেই তো একটু দূরেই যাব সকাল থেকে বিকেলও হতে পারে এবং অনেক সময়ও লাগতে পারে হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আর শুধু আপনিই যাবেন না আরও অনেক কর্মচারী নিয়ে যাবেন ও আচ্ছা ঠিক আছে তো আপনি ওদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দেবেন হ্যাঁ যেমন হুম আর ওদেরকে বলেও দেবেন যে বাইরে যেতে হবে মানে এরকম সামনাসামনি না অনেকটা দূরেই যেতে হবে ঠিক আছে আমিই না হয় সিলেক্ট করে বলে দেব যে কোন জায়গায় যাওয়া হবে কিন্তু সামনাসামনি না অনেকটা দূরেই যেতে হবে তো আপনি আগে থেকে ওদেরকে বলে দেবেন হ্যাঁ আর আপনাদের কাছে ভালো ক্যামেরা রয়েছে তো আর অ্যালবাম অ্যালবাম হ্যাঁ বিয়ের অ্যালবামটাও কিন্তু আপনাদেরকে করে দিতে হবে হ্যাঁ যে সমস্ত ফটো তোলা হবে সে সমস্ত দিয়েই অ্যালবামটা করে দিতে হবে হ্যাঁ সমস্ত কিছু মানে প্রি ওয়েডিংয়ের যে ভিডিও শ্যুট হবে সেটাও আপনাকেই করে দিতে হবে তার সঙ্গে যে অ্যালবাম হবে সেটাকেও আপনাকেই করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ পুরোটাই আপনারাই করবেন এডিট থেকে একদম পুরো শেষ পর্যন্ত হুম আচ্ছা ঠিক আছে সেটা না হয় বাজেটের কোনও চিন্তা নেই যতটা পরিমাণে বাজেট লাগে নিশ্চয়ই দেব তো ভালো কাজ দরকার ঠিক আছে আমি সময় করে একদিন গিয়ে দেখব যে আপনারা কেমন কী কাজ করেন ঠিক আছে ঠিক আছে এখন রাখছি তাহলে

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি যাব আপনি চিন্তা করবেন না কারণ আমাদেরকে যেতেই হবে এটা খুবই দরকার একটা ঠিক আছে রাখছি